নৃত্যশৈলীগুলি হলো ভারতনাট্যম ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত আর সবথেকে নৃত্যশিল্পীকে আমরা যেটাকে দেখে বড় হয়ে চিনেছি খুব ভালো তিনি নাচ করেন বেল ফতাহ্ নোরা ফতেহি ওনার নাচ ভীষণ ভালো লাগে